হ্যালো আপনি কি বিদ্যুৎ বোর্ডের গ্রাহক বলছেন আমি বলছিলাম কি আমি গত মাসের খরচ পর্যালোচনা করার জন্য রেকর্ড রাখবো তাই রেকর্ড রাখার জন্য আমি সমস্ত বিল জমা করছি আমার গত মাসের বিলটা হারিয়ে গিয়েছে আপনি যদি দয়া করে আমার বিলটা একটু ডুপ্লিকেট কপি বের করে দেন তাহলে খুব ভালো হয় দেখুন আমার আমি ওই যে খরচ রেকর্ড করার জন্য মানে খরচ কীরকম কী হচ্ছে এসব দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করছি মানে আমি বলছিলাম যে আপনি যদি ওই ডুপ্লিকেট কপিটা বের করে দেন আমার ওটা হারিয়ে গিয়েছে খুব ভালো হয় ওটা নিলে আর কি আপনি একটু দেখুন চেষ্টা করে খুব দরকার ওটা